হ্যালো হ্যালো হ্যাঁ বলুন আপনার সমস্যা কোথায় পায়ের কোথায় হাঁটুর নীচটাতে আপনি কিসে ছিলেন বাইকে না বাসে আসছিলেন কার সঙ্গে হল কার সঙ্গে হয়েছে বলছি অ্যাক্সিডেন্টটা হল কার সঙ্গে বাইকের সঙ্গে না আচ্ছা আচ্ছা কিক করে পড়ে গেছেন তাই তো আপনার আপনার কি রক্তপাত হচ্ছে না কি ফুলে গেছে রক্তপাত হয়নি তো আচ্ছা ঠিক আছে রক্তপাত হয়নি আপনার যে ব্যথা যে ব্যথা যে জায়গাটাতে লেগেছে সেটা কি ফুলে টুলে গেছে বা কোনো কালো দাগ হয়ে গেছে

আপনি এই মুহুর্তে কোথায় যে জায়গায় রয়েছেন পাশাপাশি কোনো বরফ টরফ পাবেন একটু ঘসে দেন তারপর আসুন আমার চেম্বারে হ্যাঁ আপনি হ্যাঁ আর যদি খুব ব্যথা করে ব্যথার ওষুধ টষুধ যেগুলো যা লাগবে আমি দিয়ে দিচ্ছি এক্স রে সে তো করতেই হবে আপনার কি ব্যথা হচ্ছে ঠিক আছে এক্স রে তো আপনি যে জায়গায় অ্যাক্সিডেন্ট করেছেন ওই স্পটে তো এক্স রে হবে না আপনি আমার চেম্বারে আসুন আপনার এক্স রে করে কি হয়েছে না হয়েছে বা ব্যথা কমানোর জন্য কী কী লাগবে না লাগবে আমি সবটার ব্যবস্থা করে দিচ্ছি আপনি কি একা আছেন না সঙ্গে কেউ আছে একা আসতে পারবেন যদি একা আসতে পারেন তো ভালো আর যদি না আসতে পারেন কাউকে সঙ্গে নিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে চলে আসুন এখানে হ্যাঁ তারপরে হ্যাঁ বলুন হ্যাঁ এই মুহুর্তে যদি আপনার ব্যথাটা খুব থাকে পেইনকিলার আপনি খেয়ে নিতে পারেন একটা পাশের কোনো মেডিসিন স্টোর থেকে পেইনকিলার নিয়ে নেন সঙ্গে একটা অ্যান্টাসিড নিয়ে নেবেন যাতে ট্যাবলেট যেটা বলছে ওটাকে নিয়ে দুটোকে একসঙ্গে খেয়ে নেন যে তারপর হ্যাঁ তারপর কেউ যদি থাকে আপনার সঙ্গে সহযোগী তাকে সঙ্গে নিয়ে চলে আসুন হ্যাঁ আপনার কোনও অসুবিধা হবে না তাও যদি এক্স রে করার প্রয়োজন হয় আপনি এখানে আসুন এখানে এলে আমি অবস্থা বুঝে ব্যবস্থা হয়ে যাবে যদি করার প্রয়োজন হয় করা হবে আর যদি না হয় তাহলে আপনাকে দিয়েই ছেড়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা পরে সমস্যা ওই জন্যই তো আপনাকে চেম্বারে আসতে বলছি আপনি আসুন

হ্যাঁ একটু বরফটা ঘসে নিন তারপরে পেইনকিলার গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নেন তারপরেও যদি আপনার কোনও রকম সমস্যা হয় একটু বসুন একটু ধীর স্থীর হয়ে তারপরে আপনি কি বাইকে আসবেন তো বাইক ঠিক আছে আচ্ছা পাশাপাশি আর কেউ রয়েছে কোনো বন্ধুবান্ধব যদি থাকে কাউকে খবর দেওয়ার হ্যাঁ যদি যদি যদি যদি আপনি নিজে মনে করেন যে আপনার সিচুয়েশান খুব খারাপ আছে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধু সার্কেলে খবর করুন দিয়ে তাদেরকে আসতে বলুন এবং সঙ্গে করে আপনাকে নিয়ে চলে আসতে বলুন এখানে আমরা হ্যাঁ আমরা রয়েছি আমার ফুল টিম এখানে রেডি আপনি আসুন ওকে ঠিক আছে ওকে থ্যাংক ইউ